আপনি লন্ড্রি করছেন এবং বিদ্যুৎ চলে যায় আপনার ওয়াশিং মেশিনে আটকে থাকা ভেজা জামা কাপড় বয়ে যায় আপনার সার্ফের ব্রেকারটি পরীক্ষা করে দেখুন যে বিভ্রাটটি আপনার বাড়ির মধ্যে সীমাবদ্ধ কিনা এবং যদি না হয় বিদ্যুৎ বোর্ডের জরুরি হটলাইনে কল করে বিভ্রাটের রিপোর্ট করুন এবং পুনরুদ্ধারের আনুমানিক সময় সম্পর্কে জিজ্ঞাসা করুন মনে